আমার কাছে কিছু কঠিন রান্নার রেসিপি হলো বিরিয়ানি মোমো পাটিসাপটার পিঠে তালের বড়া এবং আমি এগুলো এর আগে কোনো দিনও চেষ্টা করিনি কীভাবে বানাতে হয় তো বিরিয়ানি এই কারণেই আমি চেষ্টা করি নি বানানোর কেননা কতোটা মিঠা আতর কতোটা কেওড়া জল কতোটা দুধ লাগে কতোটা পরিমাণে মশলা লাগে সেটা আমার জানা নেই বা জানা থাকলেও কখনো এটা চেষ্টা করিনি এই কারণেই কেননা যদি খারাপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটা খুব খারাপ ব্যাপার হয়ে যাবে মোমো বানানোর জন্য আলাদা একটা ময়দা পাওয়া যায় কিন্তু মোমোটা যে বানাতে হবে সেটা আমার কাছে খুবই একটা কঠিন রেসিপি এই কারণেই মনে হয় যে যখন দেখি আর কি মোমোটা ভাপে হয় কিন্তু ভাবি যে কখনো যদি ওই ভাপটা আমি মানে যতোটা দিতে চাইছি ততটা যদি না হয় সে ক্ষেত্রে মোমোটা খেতে ভালো হবে না এবং মুখের যে একটা স্বাদ থাকে মোমো খেতে আমার খুবই ভালো লাগে তো মুখের যে স্বাদটা সেটা আমার নষ্ট হয়ে যাবে পাটিসাপটার পিটে সেটাতেও সেম আমি বুঝতে পারি না যে কতোটা চাল লাগবে বা কতোটা দুধ লাগবে কতোটা মিষ্টি লাগবে তো এগুলো আমার ক্ষেত্রে একটু খুবই কঠিন মনে হয় আমার কাছে আমি সেই জন্য কখনো আমি এইগুলো চেষ্টা করি নি তালের বড়াও তাই অনেকে খুব তালের বড়া খুব সুন্দর বানায় কিন্তু আমার মনে হয় যেটা আমার কাছে খুবই চাপের কাজ খুবই কঠিন রেসিপি কেননা তালের বড়াটা যদি খেতে না ভালো হয় সে ক্ষেত্রে একটা বাজে ব্যাপার হয়ে যাবে তো এই ধরনের রেসিপিগুলো রান্নার রেসিপিগুলো আমার কাছে খুবই কঠিন মনে হয় এবং আমি এর আগে কখনো চেষ্টা করিনি